পুরুলিয়া জেলার প্রধান পরিবহণ ক্ষেত্রগুলি যদি বলতেই হয় তাহলে রেলপথ সড়কপথ জলপথ সব রকমের পথই কিন্তু পুরুলিয়া জেলাতে রয়েছে জলপথের চলাচল কিন্তু তেমনভাবে নেই পুরুলিয়া জেলার যেহেতু নদীগুলি বছরের প্রায় সময়ই জল থাকে না বললেই চলে তাই জলপথের ব্যবহার সেভাবে হয়ে ওঠেনি রেলপথের ভীষণ প্রচলন এবং রাস্তার প্রচলনও খুব বেশি পুরুলিয়াতে বিমান পরিষেবা সেভাবে নেই কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু বিমানবন্দর পুরুলিয়াতেও তৈরি হওয়ার প্রকল্প কিন্তু চালু হয়ে গেছে আমাদের এই প্রকল্পগুলিতে বা এই যে বিকল্পগুলির জন্য আমরা বেশ সাশ্রয়ী তাতে কিন্তু খুব কম খরচে আমরা অনেকটা দূরে যেতে পারি বিশেষত রেলপথে এতে সমস্যা হচ্ছে যে আমরা রাস্তা দিয়ে বা সড়কপথে যখন যাতায়াত করি বাসের মাধ্যমে তখন কিন্তু বাসের পরিষেবা রেলের পরিষেবা যেহেতু সব জায়গাতে নেই তাই বাসে ভিড় কিন্তু প্রচুর হয় তাতে কিন্তু মানুষের যাতায়াত করতে একটু সমস্যা হয় বলতে পারেন